আমার মনে হয় আমার মনে হয় আজকাল সব থেকে বেশি ব্যবহিত অ্যাপটি হল ফেসবুক আর স্মার্টফোনের সব থেকে সুবিধা অসুবিধাটি হল স্মার্টফোনে এক পক্ষে সুবিধাও আছে আর এক পক মানে হাতে করে সব কিছু চলে আসে আর দু নম্বর হচ্ছে অসুবিধাটা হচ্ছে যে এখনকার দিনে যেগুলো ব্যাঙ্কিং ব্যাঙ্কের থ্রুতে যেগুলো মানে ওটিপি ফোটিপি পাঠিয়ে যেটা ইয়ে করা হচ্ছে স্ক্যান করা হচ্ছে এবং ওটিপি দিয়ে যারা এবং জানে না তারা যদি ওটিপি বলে দেয় এবং তাদের ব্যাঙ্কের খাতায় ফ্রড করা হচ্ছে তাই সেগুলো থেকে সেগুলো হল অসুবিধার দিক এইটাই আমার মনে হয়